বাংলা কিছু শব্দ আছে যেগুলো শুনতে ইংরেজি শব্দের তুলনায় ভালো লাগে যেমন সমুদ্র সিন্ধু নীলাম্বু সাগর সূর্য দিননাথ তপন দিবাকর প্রভাকর প্রভাত চমৎকার মনোরম রমণীয় রোমাঞ্চকর মনোরম রূপবান ইত্যাদি এছাড়াও রয়েছে বিনাশ প্রলয় প্রত্যাহার সুবর্ণ কাঞ্চন কনক সংক্রান্ত সংকলন প্রকল্প পুষ্প তর্পণ ভূষণ স্বাগত ও ইত্যাদি শব্দগুলো এছাড়া আছে ধন্যবাদ ক্ষমা কর দয়া কর একটু সরে যাও এদিকে এসো স্বভাব চরিত্র শক্তি ক্ষমতা বেলাশ এই সব শব্দগুলো শুনতে ভালো লাগে এসব শব্দ দিয়ে যে সব বাক্য গঠন হয় সেগুলোও ভালো লাগে যেমন তোমাকে দেকতে খুব সুন্দর ফুলটি খুব সুন্দর হয়েছে রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে এই বাক্যগুলো ইংরেজি বাক্যর তুলনায় বেশি মূল্যবান মনে হয় এবং ভীষণ আকর্ষিত করে